আপনার ছ সিটের গাড়ি অর্থাৎ ছজন বসার মতো উপযুক্ত গাড়ি আছে কি না বা কত ভাড়া পড়বে এবং নন এসি হলে কত ভাড়া পড়বে বা এসি হলে কত ভাড়া পড়বে মুকুটমণিপুর একদিন রাত্রি বাস করবো মুকুটমণিপুর তারপরের দিন ফেরত চলে আসবো এই ছজনে বসার উপযুক্ত গাড়িতে আপনার কত ভাড়া আসতে পারে বা কিলোমিটার হিসাবে যদি ভাড়া নেন তাহলে প্রতি কিলোমিটার কত ভাড়া নেবেন এগুলো আমাকে আমাদেরকে বিশদে জানান এর সাথে রাস্তাঘাটে কোনো সমস্যা বা কোনো যান্ত্রিক গোলযোগ হলে গাড়ির কোনোরকম দায়বদ্ধতা আমাদের থাকবে না আমরা শুধু কিলোমিটার হিসাবে ভাড়া বহন করবো এবং ড্রাইভারের খাওয়া দাওয়া এবং ওখানে রাত্রিবাস করবো যখন তখন ড্রাইভার আমাদের সাথে থাকবে এই খরচটুকু আমরা নিজেরা বহন করবো তাছাড়া সমস্ত খরচ খরচা আপনার সেই হিসাবে আপনি বলুন ছজন বসে যাওয়ার মত গাড়িতে আপনার কিরকম ভাড়া আসবে বা প্রতি কিলোমিটারে কত ভাড়া নেবেন দুটোই বিশদে আমাকে জানান